হ্যাঁ ও আচ্ছা তুমি কখন আসছো আমি তো এই বাজার থেকে এলাম সে কি তোমার দাদা বললো তুমি রাত্রে বেলাই ঢুকছো আরে কি আছে ওখানে তো গাড়ি পাওয়া যায় একটা ক্যাব বুক করলেই তো হয় তাহলে কালকে এলেও আসবে সকালবেলা এলেও আসবে ও তো পুব্লি অনেকটা বড় হয়ে গেছে কোনো সমস্যা হবে না আর ও তো আসার জন্যেই বায়না করছে হ্যাঁ আমি জানি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি আজকেই আসবে আর বলো যে এসে কি খাবে না একদম না এতো দিন পর আসছ বাইরের থেকে খাবার নিয়ে আসবে নাকি তোমার মা আমাকে জ্যান্ত রাখবে এটা শুনলে এতো জন কোথায় গো আমাদের আমরা কি রাত্রে বেলা খাবো না নিজের বাড়িতে আসছ আবার এসব কি কথা আচ্ছা একদম একদম তো পটল আছেই পটল দিয়ে পটল ভাজবোই ভেবে ছিলাম তো তুমি যখন দোরমা বলছ তাহলে ওকে আসার পথে আমি চিংড়ি মাছ আনতে বলছি চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমাটা বানাবো না না রাত্রে বেলায় তো রাত্রে বেলায় এখানে রুটিই খাবে সবাই তো তুমি রুটিই এনো নান কুলচা ওগুলো এনো না একেই তো গরম কাল চলছে তো ওগুলো খুব বেশি ভারি হয়ে যাবে প্লেন রুটিই আনবে হ্যাঁ পঁচিশ পিসই এনো মানে অনেক জনই তো আছে ওই খাবার ঠিক আছে ঠিক আছে নিয়ে নিও তখন নিয়ে নিও আচ্ছা তাহলে তুমি কখন ঢুকছো বাড়িতে ঠিক আছে ঠিক আছে বেরিয়ে আমাকে না একবার জানিয়ে দিও ঠিক আছে আর আর ও ফেরার পরে তোমার অতনু ফেরার পরে আমাকে একটা ফোন করো দিও যে ও চলে এসছে তাহলে তোমরা এবার বেরোবে ঠিক আছে ঠিক আছে রাখি হ্যাঁ হ্যাঁ